হ্যাঁ আমার একটু অ্যাক্সিডেন্ট হয়েছে তো আঘাত লেগেছে তো পায়ে এবার কি করবো এখন বুঝতে পারছি না ঐ হাঁটুর নীচটাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাইকে যাচ্ছিলাম দিয়ে বাইক থেকে পড়ে গেছি হ্যাঁ হ্যাঁ এই জলে স্লিপ খেয়ে আরে বর্ষাতো এমনি বর্ষাতো স্লিপ কেটে গেছে এখন হ্যাঁ হ্যাঁ স্লিপ খেয়ে পড়ে গেছি এমনি ফুলে গেছে আর ব্যথা করছে না না না রক্তপাত হয় নি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হালকা ফুলে গেছে আর হালকা লাগছে খুব একটা হুম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ একটু দেখি হ্যাঁ আর আচ্ছা আর এক্সরে করতে হবে না কি হ্যাঁ ব্যথা হচ্ছে সেজন্যই আচ্ছা

আচ্ছা ঠিক আছে তা এখন তো একাই আছি এবার দেখি তাহলে কাউকে নিয়ে যাওয়া আচ্ছা ঠিক আছে আর এখন এখন কিছু এখ এখন কিছু মেডিসিন খাব নাকি দোকান থেকে নিয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তা আচ্ছা তারপরে হসপিটালে

আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন অল্প ফুলেছে এবার যদি পরে সমস্যা হয় সেই জন্যই আর কি আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু বরফ টরফ লাগিয়ে নিই নিয়ে একটু ওষুধ খেয়ে তারপরে যাচ্ছি বরফ লাগায় তারপরে যাচ্ছি একটু ওষুধ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাইকটা তো ঠিক আছে এবার এই বর্ষাতে স্লিপ খেয়ে গেছে তো সেই জন্য আর কি পড়ে গেছি হ্যাঁ পাশাপাশি এখন তো কেউ নেই তাহলে ফোন করতে হবে ফোন করে আর কি খবর নেব দিয়ে তারপরে বলে ডাকবো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ